আমি মনে করি অন্যান্য গ্রহে বাহ্যিক জীবন নেই কারণ আমাদের যে পৃথিবী এ আকাশ বাতাস এ পশু পাখি এত কিছুকে ঈশ্বর সৃষ্টি করেছে বানিয়েছে তবুও এটা পুরো পৃথিবীটা কি আছে নিরাকার আছে তো সেক্ষেত্রে অন্য গ্রহে কিন্তু এসব কিচ্ছু নেই সেখানে শুধুই কি যেমন চাঁদ চাঁদে তো মানুষ অনেক মানুষই গিয়েছিল এবং চাঁদের বর্ণনাও দিয়েছে সেক্ষেত্রে চাঁদে গিয়ে যে ফাঁকা বা কোন কিছু এসব কিন্তু কোন কিছু মানে ওখানে জীবন ঠিক নেই এ কেন এটাই তার কারণ যা আমাদের এই পৃথিবীতে কি যে সত্যিই যে এত সুন্দর যে একটা পৃথিবী